ভারতের রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর সম্পর্কে আমার মতামত যে সব কিছুই ঠিকঠাকভাবেই চলছে কিন্তু আমাদের যে মানে বিপরীত পক্ষি বা বিপরীতমুখী যে সমস্ত দলগুলি আছে সেগুলো একে অপরের সঙ্গে প্রচণ্ড ঝামেলা হয় ঝগড়া হয় এবং সেগুলিকে যদি দমন করা হয় তাহলে ভালো হয় কারণ আমরা শান্তি চাই এবং শান্তিতে সবাই এক সঙ্গে বসবাস করতে চাই হ্যাঁ মানছি যে এক একজন জেতে একজন হারে কিন্তু তাই বলে মারামারি করাটা ঠিক নয় এইভাবে দেশ চলতে পারে না তাই যদি এই দাঙ্গাগুলো এই মারামারিগুলো দমন করা হয় এগুলোকে বন্ধ করা হয় তাহলে খুবই ভাল লাগবে এবং গণতন্ত্র হিসাবে ভারতের সম্পর্কে আমার পছন্দ ও অপছন্দের বিষয়গুলি হল পছন্দ বলতে সব কিছুই ভালো কারণ সব কিছুই ভালোভাবেই কাটছে কিন্তু অপছন্দ হচ্ছে যে শিক্ষাব্যবস্থাটা একটু অনুন্নত হয়েছে আর একটু যদি অ উন্নত হয় তাহলে খুবই ভালো হবে আমার প্রিয় একজন রাজনৈতিক নেতা হল মমতা ব্যানার্জি তিনি অনেক আমাদের নেতা হিসেবে এসে অনেকটাই কাজ করেছেন অনেক উন্নীত উন্নত করেছেন দেশটাকে এবং আমি চাই আরও উন্নত হোক তার সাথে দেখা করতে পারলে আমি তাকে জিজ্ঞেস করবো যে মানে অনেক কিছুই জিজ্ঞেস করার আছে কিন্তু সব থেকে বেশি সবথেকে আমার মানে মনে হয় যে জিজ্ঞেস করার এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা অনেক দরকার কারণ আমাদের দেশে অনেক জায়গায় দাঙ্গা মারামারি হচ্ছে তাই এইগুলোকে প্রতিরোধ করা এগুলোকে দমন করা খুবই দরকার তাই এগুলোকে দমন করার জন্য কি আপনি পদক্ষেপ নেবেন না বা কি পদক্ষেপ নেবেন সেটাই আমি জানতে চাই